আমি অনেকজনকেই হাতে তৈরি করা গ্রিটিংস কার্ড চিঠি এবং অনেক রকম মাটির মূর্তি ও মাটির জিনিসপত্র দিয়েছি কাগজের তৈরি ফুল দিয়েছি একজন শিক্ষককে যিনি গাছ পছন্দ করেন তাকে আমি কাগজের তৈরি গাছ ও কাগজের তৈরি ফুল দিয়েছিলাম তিনি খুব খুশি হয়েছিলেন গ্রিটিংস কার্ড আমাকে হাতে তৈরি করতে খুব ভালো লাগে টাকা খরচা করে দোকান থেকে কেনার থেকে আমি হাতে তৈরি করি আমি হাতে বিভিন্ন রকম কাজের জিনিস তৈরি করি অনেক রকম খাম তৈরি করি অনেক রকম বক্স তৈরি করি সেগুলো দেখতে খুব ভালো লাগে আর আমি ফটো দিয়ে কাগজের গ্রিটিংস কার্ড ছাড়াও কাগজের অনেক রকম কার্ড তৈরি করতে পারি যেগুলি আমার ক্ষেত্রে একটা উপার্জনের রাস্তাও হয়েছে এবং সবাইকে উপহার দিতেও ভালোবাসি আমি গিটিংস কার্ড উপহার পেয়েছি কিন্তু সেটা হাতের তৈরি নয় কেনা আমি হাতের তৈরি কাজ পছন্দ করি কারণ এতে খরচা কম হয় নিজে একটা শিক্ষা পাওয়া যায় এবং নিজের প্রতিভাকে কাজে লাগানো যায় আর বাইরের জিনিস কেনার থেকে হাতের তৈরি জিনিসের একটা মূল্যই আলাদা হয় সেটা কষ্ট করে বানাতে হয় আর সেটার জন্য মানুষকে উৎসাহ প্রদানও করাও হয় এবং মানুষ সেটা বেশি মূল্য দেয়